আমার জানা অন্যান্য দুটি ভাষা হলো ইংরেজি এবং হিন্দি হিন্দি ইংরেজি এই দুটো আমার বাংলা মাতৃভাষা নয় বাংলা আমার মাতৃভাষা হিন্দি এবং বাংলা এই দুয়ের মধ্যে ভীষণভাবে মিল আছে এদের উৎপত্তি সংস্কৃত থেকে এবং হিন্দি ভাষাভাষী মানুষ যতটা না বাংলা বোঝে তার থেকে বাংলা ভাষাভাষী মানুষ হিন্দি বোঝার পরিমাণ অনেকটাই বেশি তাদের ধ্বনিগত মিল আছে দক্ষিণের তামিলনাড়ু বা মালয়ালম হিন্দি এগুলো এই ভাষাগুলো অত মিললে বাংলা ভাষা কিন্তু হিন্দি এবং বাংলা ভাষা পরস্পরের সঙ্গে মিলেমিশে আছে বাংলা আমার মাতৃভাষা তুলনামূলকভাবে যদি বলি বাংলা ভাষা সহজ না হিন্দি ভাষা সহজ তো বলতে গেলে হিন্দি ভাষাটা কিছুটা সহজ বলা যেতে পারে এবং উর্দু ভাষাগুলোও কিছুটা মিল আছে বাংলা ভাষাতে সাথে সব মিলিয়ে হিন্দি অংশটা পড়ে হিন্দি ভাষা জানা অর্থ হল ভাষা বড়ো একটা ভাষাভাষী গোষ্ঠীর মানুষের সাথে মিল আছে ইংরেজি ভাষা হল পৃথিবীর সব দিক থেকে সব মানুষ বোঝে ইংরেজি ফলে আন্তর্জাতিকভাবে ইংরেজি ইংরেজির মান অনেকটাই বেশ কিছু বিষয় যেগুলো বাংলা ভাষায় যেমন একটা সহজতভাবে উদাহরণ দিই তুই আমি ওকে এই সব ভাষাগুলো লিখতে খুব সহজভাবে বাংলা লেখা যায় কিন্তু অন্য ভাষায় এরকমভাবে লেখা যায় না বাংলা ভাষা য যতটা জটিলতা আছে কিন্তু অন্য ভাষায় তেমন অতটা জটিলতা নেই আমাদের ভাষা অনেক বেশি সমৃধি আমাদের মাতৃভাষা অনেক বেশি

বাংলা ভাষাটা অন্য অন্য রাজ্যের কাছে একটু কঠিন হয়ে দাঁড়াবে অন্যদের কাছে